আমরা জানি ভারতবর্ষ হল একটি বৈচিত্রপূর্ণ দেশ এই দেশে বিভিন্ন রকম ভাষা আছে যেমন হিন্দি উর্দু মারাঠি তামিল সাঁওতাল ইত্যাদি তারই মধ্যে অন্যতম হল বাংলা ভাষা বাঙালিদের প্রধান ভাষা হল বাংলা ভাষা এটি আরও বিভিন্ন রাজ্যেও চলে যেমন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা মায়ানমার ভারতের সংস্কৃতিতে বাংলা ভাষা অনেক প্রভাব বিস্তার করে আমাদের বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্য ও কাব্য আছে যেগুলি মানুষের মনে প্রচুর প্রভাব ফেলে মধ্যযুগে বাংলা ভাষা দৈনন্দিন কাজকর্মের বাইরে মৌখিক লোকসাহিত্য ও লিখিত সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে কাব্য সাহিত্যে রচনার ব্যবহৃত হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মুদ্রণ ও গণমাধ্যমে বাংলা ভাষার আধিপত্য রয়েছে ফলে এইসব ক্ষেত্রে যে কোনো পর্যায়ে অংশ নিতে কিম্বা ভূমিকা পালন করতে হলে বাংলা ভাষা দক্ষতা অর্জন জরুরী